আমার এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্পোর্টিং ট্রেনিং সেন্টার রয়েছে যা স্থানীয় লোকেদের জন্য উপলব্ধ এই সেন্টারগুলি বিভিন্ন ধরনের খেলাধুলার প্রশিক্ষণ প্রদান করে যেমন ফুটবল ক্রিকেট টেনিস ব্যাডমিন্টন এবং বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স তো আমার এলাকার কিছু পাবলিক স্পোর্টিং সেন্টারের নামগুলির হলো পূর্ব মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা এই সংস্থাটি জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি স্পোর্টিং ক্লাব পরিচালনা করে এই সেন্টারগুলি জেলার সকল নাগরিকের জন্য অ্যাক্সেস যোগ্য তার সকল বয়েসের লোকেদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলার প্রশিক্ষণ প্রদান করেন দ্বিতীয় হলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ক্রীড়া সংস্থা এই সংস্থাটি জেলা পুলিশের সদস্যদের জন্য একটি স্পোর্টিং সেন্টার পরিচালনা করে এই সেন্টারটি সকল বয়সের পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলা প্রশিক্ষণ প্রদান করে তৃতীয় হলো পূর্ব মেদিনীপুর জেলা স্টেডিয়াম এই স্টেডিয়ামটি জেলার বিভিন্ন খেলাধুলার দলগুলির প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক খেলার জন্য ব্যবহৃত হয় এই স্টেডিয়ামটি সকল বয়সের লোকেদের জন্য উন্মুক্ত এই সেন্টারগুলি বর্তমানে স্থানীয় লোকেদের যারা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তারা স্থাস্থ্যকর জীবনধারা বজায় রাখার এবং প্রতিযোগিতামূলক খেলাধুলার জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি দুর্দান্ত সুযোগ প্রদান করছে